আমি একদিন রাতে বাড়ির বাইরে ছিলাম আমার একটা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলাম তো আমার লাস্ট ট্রেনটা বারোটা চল্লিশে ছিল আমি ট্রেনটার জন্য অপেক্ষা করব কী আমার অটো ও তিনি লেট করেন যার কারণে আমি ট্রেন স্টেশনে ওঠাকালীনই ট্রেনটা ছেড়ে দেয় আমি ট্রেনটা না পাওয়ায় একটা অটো দাদাকে বুক করি তিনি যেন আমাকে সাবধান ভাবে বাড়িতে পৌঁছে দেয় কারণ আমার বাড়িটা আমার কাজের জায়গা থেকে অনেকটাই দূরে ছিল স্টেশন থেকে যে স্টেশনে আমি ছিলাম সেখান থেকে অনেকটাই দূরে ছিল তাই জন্য অটো দাদাকে আমি বলি যেন আমাকে সাবধান ভাবে বাড়িতে পৌঁছে দেয় কারণ এখন মেয়েদের নিরাপত্তা খুবই কম সেই জন্য অটো দাদাকে আমি বলি সাবধান ভাবে যেন আমাকে বাড়িতে পৌঁছে দেয় তিনি আমাকে চেষ্টা করেন যে আমার যেন কোনো অসুবিধা না হন হয় আমাকে বোন ভেবে তিনি একদম ভালোভাবে সুন্দরভাবে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তার জন্য আমি তাকে আমার বাড়িতে ডাকি বসিয়ে বসিয়ে চা খাওয়াই এবং তাকে ধন্যবাদ জানাই